হ্যাঁ আমি মনে করি শিক্ষার অভাবে শহরের তুলনায় গ্রামের মানুষদের আওয়াজে স্বীকৃতি পায় না কারণ শহরের মানুষদের শিক্ষা অনেকটা এগিয়ে আছে তুলনায় গ্রামের দিক থেকে গ্রামে শিক্ষার অবাব অনেক রয়েছে কারণ সেখানে ঠিকভাবে শিক্ষক নেই এবং পড়াশোনার প্রচলিত নেই সেটাকে শিক্ষাটাকে আগানোর জন্যও গ্রামেও ভালো বিদ্যালয় করা উচিত এবং ভালো শিক্ষকদেরকে দেওয়া উচিত যাতে তারা আওয়াজ বার করার জন্য স্বীকৃতি পায় এবং শহরের মানুষের সাথে তুলনায় থাকতে পারে